দেখুন আমি দৌড়াই মোটামুটি অনেক লম্বাই রানিং করি ওর আপনি যখন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবেন বা আপনার দম নেই আর কি এরকম তো আপনার শেষ মুহূর্ত যখন আপনি ফিনিশিং দেবেন বা ছেড়ে দেওয়ার মতন অনুভব করবেন আপনি সেটা কীভাবে কাটাতে পারবেন বলতে আপনার কী কারণে আপনি দৌড়াচ্ছেন কী লক্ষ্য আপনার আপনি কি কোনো সরকারি জব করতে চান তাহলে আপনার মাথায় মেন্টালিটিতে একটা জিনিসই রাখতে হবে যে রান আমি যখন করছি ছাড়ব না কন্টিনিউ রান করতে থাকব যতটা আমার টার্গেট পূরণ না হচ্ছে তো আপনি এভাবে কন্টিনিউ রান করেই যাবেন আর যখন লাস্টে ফিনিশিং দেবেন যখন মনে হচ্ছে যে আর পারবেন না সেই মুহূর্তে আপনাকে কী করতে হবে আরও আপনার গতি রানের বাড়িয়ে দিতে হবে এর কী বেনিফিট আছে আপনি যখনই এর গতি আরও বাড়িয়ে দেবেন আপনার খুব কষ্ট হবে হোক কষ্ট সেটা কোনো কথা না কিন্তু আপনাকে রানের জোর আরও বাড়িয়ে দিতে হবে এবার বাড়ানোর পর আপনি তখন যখন দেখবেন যে আপনি আপনার গন্তব্যস্থলে চলে এসেছেন তখন আপনি স্লো করতে পারেন কারণ আপনি জেনে নেবেন আপনি যে স্পিডটা টানলেন ওটা আপনার পরবর্তীকালে কতটা আপনার বেনিফিট হিসাবে হয়ে দাঁড়াবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো রান করার সময় ছাড়া যাবে না আপনার কষ্ট হোক কদিন হবে একদিন হবে দু দিন হবে তিন দিন হবে আপনার এই কষ্টটাই একদিন আপনার সফলতায় এসে দাঁড়িয়াবে দাঁড়াবে তো এই সফলতা পেতে গেলে আপনাকে রানিং করতে হবে আর রানিংয়ের মধ্যে প্রচুর মজা আছে আপনি যত রান করবেন তত আপনার শরীর ফিটনেট হবে ফিটনেস আসবে এবং কাঠামো আসবে আর কি যেগুলো বলে